বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা নেত্রী যারা এই প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের জন্য কাজ করে চলেছেন বা ভেবে চলেছেন এমন কয়েকজনের মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং পূর্ববর্তী মুখ্যমন্ত্রী রাজ্যেরই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য এবং আমাদের ভারতবর্ষের ভূতপূর্ব প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যারা মানুষের স্বার্থে কাজ করে গেছেন মানুষের জন্য ভেবে গেছেন আমি এদের জন্য গর্ব অনুভব করি